চার এক উনিশশো বিরানব্বই তেরো নয় দুহাজার তিন তিন তিন দুহাজার ছয় ছাব্বিশ পাঁচ দুহাজার সতেরো সাতাশ পাঁচ দুহাজার উনিশ